বলিউড অথবা টলিউড ভারতের সর্বত্র ফ্যাশন প্রবণতাকে যথেষ্ট পরিমাণ প্রভাবিত করেছে বর্তমান সময়ে দেখা যায় যে যখন কোনো নতুন সিনেমা বের হয় তখন সেই সিনেমাতে হিরোরা যেই ধরনের যে সমস্ত পোশাক আশাক পরে অভিনয় করেন বর্তমানের ছেলে মেয়েরা সেই ধরনের সেম টু সেম পোশাকই পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে এবং তারা সেই ধরনের পোশাকই পরতে চায় এইভাবেই বোঝা যায় যে ভারতের সর্বত্র জায়গায় সকল মানুষকেই তাদের সর্বত্র ফ্যাশনকে প্রধানত ছড়িয়েছে এবং তাদের পোশাকের জন্য অনেক সিনেমাই অনেক খ্যাতি লাভ করেছে যেমন কে জি এফ মুভির হিরোকে তার পোশাকের জন্যই এতোটা অ্যাট্রাক্টিভ লাগে সকলের কাছে এবং এই চরিত্রটি একটি যথেষ্ট ভালো চরিত্র আমি একটি সিনেমা দেখার পর তার আউটফিট তৈরি করার চেষ্টা করেছিলাম এবং আউটফিটটা চেষ্টা তৈরি করার করেছিলাম তখন আমি বারবার ব্যর্থ হয়েছিলাম ব্যর্থ হওয়ার ফলে আমার মধ্যে ভীতি চলে এসেছিলো যে আমি হয়তো এটি পারবো না কিন্তু আমি আমার একটি বন্ধুর সহায়তা নিয়েছিলাম এবং দুজন মিলে আমরা এই কাজটি সম্পন্ন করেছিলাম